এখন গ্রামের মানুষে কৃষক বাড়ির যেসব মানুষ আছেন তারাও এখন পোলট্রি ফার্ম করছে এবং পোলট্রির জন্য বিভিন্ন ধরুন দেশি মুরগি চাষ পাতিহাঁস যেটা চাষ বা হাঁসের ডিমের চাষ এই ধরনের চাষগুলো বেড়ে গিয়েছে এবারে পোলট্রি চাষের সময় আমাদের কী হয় হাঁস যেটা সেটা হচ্ছে যদি দশটা মেয়ে হাঁস থাকে সেখানে আপনি একটা পুরুষ হাঁস বা দশটা মুরগি থাকলে একটা মোরগ দেশি মোরগ রাখা যাতে তাদের প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায় এইভাবে জেনেটিক্স একটা কম্পেয়ার করা হয় আর ছোট ছোট বাচ্চা যখন থাকে তাদেরকে নিজের মানুষের শিশু যেমন মানুষ শিশু যেভাবে মানুষ করি আমরা ঠিক সেভাবে ছোট ছোট পোলট্রি যারা থাকে তাদেরকেও আমাদেরকে সেভাবে দেখতে হয় বাচ্চাবেলায় যদি শীত থাকে তাদেরকে সঠিক উষ্ণতায় রাখা গরম থাকলে যাতে সঠিক বাতাস যাতায়াত করতে পারে খুব ঠান্ডা না লাগে খুব গরমও না লাগে সেরকম একটা আমাদেরকে ব্যবস্থা করতে হয় কাঠামো সেভাবে তৈরি করতে হয় তাদেরকে সেখানে রাখতে হয় তারা ঠিকভাবে খাবার খাচ্ছে কিনা কে খাচ্ছে না কেন খাচ্ছে না তার শারীরিক কী অসুবিধা হচ্ছে এটা বুঝতে হয় বা আমাদের যিনি প্রাথমিক চিকিৎসার জন্য যারা থাকেন তাদেরকে দেখাতে হয় এইভাবে পোলট্রিটা চাষ করতে হয়